আমি লুকিয়ে পাখি দেখার চেষ্টা একবার করেছিলাম তো সেটা একটা সবার কাছে হাস্যকর বিষয়বস্তু হয়েছিল আমরা ফ্যামিলি নিয়ে এবং আমরা কিছু আরও বন্ধুবান্ধবের সাথে একসঙ্গে তাদেরও ফ্যামিলি ছিল আমরা সুন্দরবনে ঘুরতে গিয়েছিলাম এবং সুন্দরবনে একটা জায়গা আছে যে জায়গাটার নামই পাখিরালয় এবং সেখানে প্রচুর পাখি দেখা যায় আপনি যদি বিকালবেলায় সেই জায়গা দিয়ে হেঁটে যান পাশাপাশি দুজন দুজনে কথা বললে কিছুই শোনা যাবে না পাখিরা এত চ্যাঁচামেচি বা এত ডাকে ওইখানে যে কিছু কথাই শোনাই যাবে না তাহলে বুঝতে পারছেন সেখানে কত পাখি বসবাস করে তো আমরা সেখানে গিয়েছিলাম পাখি দেখার জন্য একটা পাখি ছিল হলুদ কালারের পাখিটা একটা ডালে বসে ছিল পাখিটাকে আমি খুব ভালোভাবে দেখতে পাচ্ছিলাম না তো সেই পাখিটা দেখার জন্যে আমি আরেকটু দূরে এগোতে থাকলাম তারপর পাখিটাকে আরেকটু বেশি দেখা যাচ্ছিল কিন্তু আমি পাখিটাকে আরেকটু ভালোভাবে দেখার জন্যে আমি নিচের দিকে না তাকিয়েই পা বাড়িয়ে দিলাম অমনি আমি কাদায় পড়ে গেলাম এবং আমার সারা গায়ে কাদা লা কাদা লেগে গেল এবং সবাই আমার সঙ্গে যারা ছিল সবাই হাসাহাসি করতে লাগল আমি খুব লজ্জায় পড়ে গিয়েছিলাম কিন্তু কেউ একবারও জিজ্ঞাসা করল না আমায় কতটা লেগেছে কিন্তু আমাকে সেদিন খুব লেগেছিল আর যে পাখিটা দেখার জন্য আমি কাদায় পড়ে গিয়েছিলাম সেই পাখিটা হচ্ছে স্থানীয় লোকের কাছে যে বাাকিটার নামটা শুনলাম ইষ্টি কুটুম এই পাখিটা হলো সৌভাগ্যের প্রতীক তো এই পাখি দেখার একটা ঐতিহাসিক বর্ণনা আমি আপনাদের সামনে রাখলাম